ভবিষ্যৎ প্রজন্মের কাছে কৃষি সংক্রান্ত আমার একটাই পরামর্শ থাকবে যে কৃষিটাকে না লুপ্ত করে তার প্রতি আগ্রহ সহকারে কৃষিকাজটা করা এবং যত্ন সহকারে এখন তো নানা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ কৃষিকাজ করছে আর তাতে তারা সফলও হচ্ছে সেই কারণে তারা এখন অনেক মানুষ কৃষিকাজ করতেই চাইছে না পড়ছে মাঠে খাটা বা চাষিরা নানা ধরনের পরিশ্রম এই অক্লান্ত পরিশ্রম করে কেউ এখন আর চাষ করতে চাইছে না সেই কারণে আমার মনে হয় যদি ভবিষ্যৎ প্রজন্ম কৃষি নিয়ে আরো এগিয়ে যেতে পারে আরো উন্নত হতে পারে আর সেই সমস্ত উন্নত হওয়ার পিছনে যদি বৈজ্ঞানিক প্রকল্পগুলি থাকে তাহালে খুব সহজেই তারা কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবে